আমার সবচেয়ে বড়ো মনোরম হিকি হল পর্বতারোহণ এবং এই পর্বতারোহণ একটি উল্লেখযোগ্য যথেষ্ট জনপ্রিয় এবং বর্তমানে এর গ্রহণযোদ্ধা যোগ্যতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে পর্বতে আরোহের মধ্যে সর সমস্ত পর্বত আরোহেরই স্বপ্ন থাকে এভারেস্ট জয় করার বা এভারেস্টে চড়ার এছাড়াও বিভিন্ন দুর্লভ যে সমস্ত দূ প্রতিকূল আবহাওয়ায় যে সমস্ত যেমন কৈলাস পর্বত রয়েছে এই সমস্ত আরোহণ করা কিন্তু যেটা সকলের দ্বারা সম্ভব হয় না এবং এটি যথেষ্ট খরচা সাপেক্ষ এবং যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্তের প্রয়োজন হয় এবং আমার যে ধরনের বিশেষ সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা মনে আছে তার মদ্যে উল্লেখযোগ্য হলো আমি আমি একবার ছাত্র জীবনে একবার দীঘা গিয়েছিলাম তো দীঘায় সকালের মনোরম সূর্য উদয় দেখার জন্য আমি আমার বন্ধু বান্ধব সহপাঠীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সাথে সমুদ্রের তীরে অবস্থান করি এবং আমরা সূর্য উদয় দেখতে থাকি এবং বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন আমরা ছাড়াও অন্যান্য ব্যক্তিরা বিভিন্নভাবে সেটাকে ফটো ফটোগ্রাফির মাধ্যমে বা ছবির মাধ্যমে সেগুলা স্মৃতিতে গোচারচন করার চেষ্টা করছিলেন এছাড়া যখন সন্ধ্যার সময় হয়ে আসে তখন সেটা সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্য সেটা দেখার জন্যও যথেষ্ট মানুষের ভিড় জমায় সমুদ্রের তীরে এবং আমরা সেটাকে উপলক্ষ্য করতে থাকি এবং আমরা সেটাকে সকলেই এই দৃশ্য আমরা বিশেষ দেখার সুযোগ হয়ে ওঠে না তো আমরা দেখেছিলাম